কিছু সাধারণ ধরনের পোলট্রি ফিড খাওয়াতে গেলে এদেরকে প্রথমেই ম্যাস দিতে হবে উন্নত মানের ম্যাস দিতে হবে আর ঠিক সময়ে ঠিকঠাক পরিষেবা দিতে হবে মাসে দুটো তিনটে করে ভ্যাক্সিন দিতে হবে শুধু ম্যাস দিলে হবে না এর সঙ্গে গমের দানা ভুট্টার দানা ধানের দানা এইসব দানা জাতীয় খাওয়ার মিক্সড করে দিতে হবে আর এদের গরমের সময় গ্লুকন ডির জল তারপর পাখা চালিয়ে দিতে হবে শরীরকে ঠাণ্ডা রাখতে হবে আবার ঠাণ্ডার সময় গরম লাইট জ্বালিয়ে এদেরকে গরম করে রাখতে হবে কারণ এরা যেমন ঠাণ্ডাও সহ্য করতে পারে না তেমন গরমও সহ্য করতে পারে না সুতরাং এদের একটু ট্রিটমেন্টে রাখতে গেলে গেলে এদের পরিষেবাটা ঠিকঠাক দিলে তবে এরা ঠিক টাইমে ঠিকমতো ভাবে বেড়ে উঠবে আর ওজনটা ঠিক ভালোভাবে পারা পাওয়া যাবে সেই জন্য পোলট্রিকে একটা ফার্মের মধ্যে রেখে ঠিক টাইমে ঠিকঠাক পরিষেবা দিয়ে খাওয়াতে হবে আর তার সঙ্গে ভ্যাক্সিন দিতে হবে মাসে দুটো করে আর বাড়ির হাঁস মুরগিগুলো তো প্রায় সময় ছাড়াই থাকে এরা সাধারণত খুঁটে খেয়েই বড় হয় আর এদেরকে ম্যাচ দেওয়াও যায় কিন্তু বেশিরভাগ সময়ে আমরা ম্যাচের বদলে ভাত দিও সুতরাং বাড়ির হাঁস মুরগির তুলনায় পোলট্রিটা সম্পূর্ণ আলাদা পোলট্রিদের আলাদা পরিষেবা দিতে হয় তবেই এরা এক এক থেকে দেড় মাসের মধ্যে দু থেকে আড়াই কেজি ওজন হতে পারে এই জন্য এদের ঠিকঠাক সময়ে ঠিকঠাক পরিষেবা দিতে হয়